আচ্ছা ফুটবল খেলতে গেলে প্রথম তো দৌড়াদৌড়ি করতে হয় দৌড়াদৌড়ি যত ভালো করা যায় ততই ভালো খেলা যায় যদি ভালো না ছুটতে পারে ভালো খেলা যায় না ধরো এগারো জন করে প্লেয়ার দুদিক দুটো দল হলো ওদিকেও গোলকিপিং পার আছে এদিকও গোলকিপার আছে এবার খেলা যখন শুরু হলো তখন যখন দেখা যাচ্ছে যতটা দৌড়ানো যাবে ততটা খেলা ভালো খেলা যাবে হয়তো আমি একটা গোলে বল মারলাম হয়তো গোলে ঢুকলো না পাশ পাশ দিয়ে বেরিয়ে গেল কিন্তু ওই দলের পার্টি যারা আছে তারাও তো বলটাকে আটকাবার চেষ্টা করবে তাহলে সেই বলটাকে নিয়ে এবার দৌড়াদৌড়ি করে কোনো রকমে ওরা ওপার থেকে নিয়ে এপারে এলো এপারেও গোলে মারার চেষ্টা করল তাতেও ওরাও গোল দিতে পারল না আমরা আবার সেই বলটাকে নিয়ে দৌড়ে ফের ওপারে চলে গেলাম আচ্ছা এভাবে বল খে ফুটবল খেলার নিয়ম বা এভাবে ফুটবলগুলো খেলা হয় যত দৌড়ানো যায় ততটা ফুটবল ভালো খেলা যায় যেমন ধরুন ক্রিকেট খেলা ক্রিকেট খেলাও একটু দৌড়াদৌড়ি না করতে পারলে সেও ভালো খেলা যাবে না তার কারণ হলো যারা ফিল্ডিং খাটছে তাদেরকে তো ছুটে দৌড়াদৌড়ি করতেই হবে বল ব্যাটসম্যান হয়তো বল মারল কিন্তু সেই বলটাকে তো আমাকে আটকাতে হবে ওই বলটা গিয়ে ধরতে হবে তা না হলে রান নিয়ে নেবে অনেক তাহলে এই সব খেলাধুলার মধ্যে যেমন ধরুন হাডুডু খেলা হাডুডু খেলার মধ্যেও বেশ কিছু শক্তিশালী দরকার হয় শক্তি না থাকলে হাডুডু খেলা যায় না ওই ঘ ওই দলের প্লেয়ার যখন এই দলের মধ্যে ডাক নিয়ে আসছে তাকে তো আটকে রাখার মতো তো আমার শক্তি থাকা চাই তবে তো তাকে আটকানো যাবে তা নাহলে তো আটকাতে পারব না সে তো আমাকে নিয়েও চার তার ঘরে চলে যাবে তাহলে আমাকে আমার ঘরের মধ্যে তাকে আটকিয়ে রাখতে হয় এই হচ্ছে হাডুডু খেলার নিয়ম আর হাডুডু খেলা তো যাকে তাকে দিয়েও হবে না শক্তিশালী মানুষ না হলে হাডুডু খেলা যায় না যেমন একটা আছে এই যে গোজি খেলা গোজি খেলা যাকে বলা হয় সেই গোজি খেলা যে ডাক নিয়ে আসছে তাকে গোজি থেকে যখন বেরিয়ে গিয়ে ঝুল কাটাকাটি হচ্ছে তখন পর পর গিয়ে তাকে একটা ঘরে ঢুকতে পারলে তবে সে গোজি দিতে পারবে তা নাহলে গোজি দিতে পারে না কারণ তাকে অনেকগুলো এ পার হয়ে তবে তাকে সেই গোজি ঘরে যেতে হয় গিয়ে বাঁশ কাটা বলে বাঁশ কাটে তাকে গোজি ঘরে ঢুকলে তবে সে গোজিটা সাব্যস্ত হয় যেমন ধরুন আরও কিছু খেলা আছে এইসব খেলার মধ্যে থেকে বেশ কিছু শক্তিরও দরকার হয় দৌড়াদৌড়িরও দরকার হয় দৌড়াদৌড়ি না করতে পারলে কোনো কার্যকরী হয় না যাই হোক এইসব নিয়মগুলো মেনে চললে তাহলে ভালোই খেলা যায় তা নাহলে খেলা যায় না কিন্তু আমাদের এখন বয়স হয়ে গিয়েছে আমরা তো আর এই সব খেলাগুলো খেলতে পারছি না এখন যেখানে খেলা হয় দেখতে যাই সেখানে ওই খেলা দেখে একটু আনন্দ পাওয়া যায় এছাড়া যে এ আমিও তো এক সময় খেলেছি কিন্তু এখন আমার বয়স হয়ে গিয়েছে আর খেলতে পারছি না যার জন্যে আমরা আর খেলাধুলার মধ্যে যেতে নারাজ এখন বাড়িতে রয়েছি এখন ওই একটু মর্নিং ওয়াকে যাচ্ছি একটু সব বিকালেও যাচ্ছি এই হাঁটা চলা করে যতটা যেভাবে জীবন কাটানো যায় যে কদিন আছি সেই কদিন এভাবেই কাটাতে হবে আর কোনো উপায় নেই আমাদের